হ্যাঁ আমাদের স্কুলে লাইব্রেরি ছিলো সেখানে যেতাম টিফিনের সময় লাইব্রেরিতে বিভিন্ন রকমের গল্পের বই থাকতো সেগুলো করতে ভালোবাসতাম করতাম জানার চেষ্টা করতাম বিভিন্ন উপন্যাস গল্পের বই আমার করতে ভালোও লাগতো না আমার ব্যক্তিগত লাইব্রেরি নেই কিন্তু বাড়িতে কিছু গল্পের বই আছে সেগুলো মাঝে সাঝে অবসর টাইমে সংসারের কাজকর্ম করে অবসর টাইমে সেগুলো পড়ি পড়তে ভালোওবাসি আমার বেশ ভালোও লাগে গল্পের বই পড়তে বিভিন্ন রকম গল্পের বই থেকে অনেক কিছু জানা যায় অনেক কিছু শেখা যায় বেশ করতে ভালোও লাগে না আমার কোনো স্বপ্নের লাইব্রেরি সম্পর্কে কোনো ধারণা নেই